হ্যাঁ আমি আমার ছবি সম্পাদনা করি ফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যম দিয়ে এখন বিভিন্ন রকম সফটওয়্যার আছে ফোনের মধ্যেই পাওয়া যায় প্লে স্টোর থেকে যেমন ফোটোশপ সেখানে আমি কিন্তু সম্পাদনা করে ছবিগুলিকে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে ব্যবহার করে থাকি